হ্যালো হ্যাঁ দাদা এটা কি মোনালিসা মোবাইল শপ আপনি কি শ্যামসুন্দরদা কথা বলছেন হ্যাঁ আমি পলাশচাপড়ির এখান থেকে বলছিলাম আর কি আমার একটা বন্ধু আপনার দোকানের নম্বরটা দিলো বলছি আমার একটা ফো ফোন দরকার আমার পুরনো ফোনটা নষ্ট হয়ে গেছে আপনার দোকানে পুরনো নতুন ফোন পাওয়া যাবে কি আপনার আপনার কি কি ধরণের কোম্পানির ফোন আছে মোবাইল ওখানে হ্যাঁ ভিভো টি টুয়েন্টির তো অনেক দাম না কিন্তু আমাকে আমাকে হচ্ছে হ্যাঁ বাজেটটা তো একটু কম আছে না আর দশ বারো হাজার টাকার কি আট দশ হাজার টাকার মধ্যে কি মোবাইল হবে নতুন মোটো হবে আচ্ছা ওটা কি স্পেসিফিকেশন আছে র্যাম রোম আর এ কি আছে

আচ্ছা আচ্ছা তাহলে পাওয়া যাবে ওই মোবাইলটা এখন আর বিভিন্ন অপশানও তো আছে আরও মোবাইল তো আছে গেলে দেখাবেন তো নাকি না না না সরি বিকালের দিকে তো আসতে পারবো না বিকালে আমার একটু কাজ আছে মেদিনীপুর যেতে হবে আমি রাত্রের দিকে কটা অবধি দোকান খোলা থাকে আপনার ও আমি ঠিক আছে আমি সাড়ে নটার দিকে ঢুকে যাবো মেদিনীপুর থেকে তো আমি আসবো আসবো একটা নতুন হ্যাঁ ভিভোর কোন সেটটা বললেন হ্যাঁ সেটটার নাম কি বললেন না রেডমি না না ভিভো নয় ওইটা যেটা বলছিলেন হ্যাঁ মোটোর ই ফাইভ মোটোর ই ফাইভটা তাহলে নিয়ে যাবো তাই তো হ্যাঁ ওর এক্সাট দাম কত আছে দাদা আচ্ছা আপনি আমার চেনাজানা বন্ধুর দোকান একটু কম করে দেবেন তো নাকি আর ঠিক আছে দশ হাজার দশ হাজার টাকায় করে দেবেন হ্যাঁ চেনাজানা লোক তো ঠিক আছে দাদা ঠিক আছে বিকালে দেখা হচ্ছে রাত্রের দিকে আসছি নটা সাড়ে নটার দিকে আচ্ছা আপনি খেয়ে নিন রেখে দিন আর আর বলছি